হ্যালো বেড়াতে যাবি ও লোকাল ট্রেনটা এখনো আসে না হুম ট্রেন তো কি ছাইয়ের মতোন ট্রেন স্টেশানে বসে আছি কতোক্ষণ থাকবো তার মধ্যে ট্রেন ট্রেনের আশায় বসে থাকি দেখি বারোটা বাজবে বোধ হয় এই মন্ত্রীটাকে এক মাত্র হবে কুন কোনখানে রেল উলটে আছে নাকি খবর নিতে হবে হেমন্তদাকেই বলতে হবে যে ভাড়া নিয়েছেন ভাড়া নেন না নাকি এমনি যাচ্ছি নাকি টিকিটের দাম বাড়বে আবার টাইমে ঢুকবে না আমাদের মতোন মানুষের দাম নাই আমরা ইয়ে পরীক্ষা টরীক্ষা দিই বলছি নলহাটিতে সেইটার দাম নাই ওদের লগে পরীক্ষা যদি হয় ই হয় তাহলে বুঝতে পারবে মুন্ত্রী উড়িয়ে দেবো ট্রেনের বসেই তো আছি স্টেশনে

দিশা দিশা এখুন বলছে আমি মোবাইলে দেখবো তারপরে বেরবো যখন ঢুকবে ইসে তখন বেরাবো ওর স্টাইল বেশি কে জানে আয়ে এইখানে সবাই দেখ তো লোকাল ট্রেনগুলো বেকার একবারে ওই এক্সপ্রেস ট্রেনগুলোই এখন টিকিটও কাটবো না এক দিনও টি টিতে ধরবে তখন দেখবো টি টির সঙ্গে ঝগড়া লেগে যাবো টিকিটও দেখি বলবো কি আপনারা ট্রেন ট্রেনের টাইম অনুযায়ী আসবে না টিকিট কাটবো কেন টিকিট কাটবো না মামার ট্রেনে চলে যাবো

কাল টিকিট কাটলাম দিন বসে থাকলাম ট্রেন ঢুকলই না

বসি আছি একটু বসি অতোক্ষণ যখন বসলাম অতোক্ষণ বসতে যেতে কি এতোক্ষণে আবার টোটোতে যাবো দেখি একটুখন বাসে যাবো আবার এদিকে বসে তো আছি তার মধ্যে যদি ট্রেনটা ঢুকবে সেই আশাতে আছি এখন দেখি টিকিট

তো টিকেটটা যে কেটে নিয়ে আসছি যদি বকে সেই লেগে ভয়ে যেতে পারিয়ে না তোরা আয় তা আবার দিশারও তো বিশালকে ডাকি আমানকে ডাকি এবার একলাই যাবো ভয় লাগছে

ঠিক আছে